আমি ছোটোবেলায় দেখতাম মানে অনেকেই আমাকে বলতো যে এক শালিক দেখলে না কি দিন ভালো যায় না দিনে নাকি খুব মানে ক্ষতি হয় নিজের এরকম কিছু তারপরে ধরো বাড়িতে কোনো লক্ষ্মী পেঁচা এলে বলা যেত যে ঘরে লক্ষ্মী অবস্থান করছে এরকম নানা রকম পাখির এরকম নিয়ে কিছু কিছু জিনিস নিয়ে এরকম বলতো সবাই এবারে আমি যখন ধীরে ধীরে বড়ো হলাম একদিন আমি সাইকেল নিয়ে সব বন্ধুবান্ধবরা মিলে সস্কুলে যাচ্ছি এবারে রাস্তায় একটা শালিক দেখেছে সবাই বান্ধবীরা এবার বলছে ওই দেখ একশালি এবার দেখেছি এবার তারা বলছে একশালিক দেখলি তো দেখবি দিনে তোর সাথে অনেক রকমের মানে কে বলল অসুবিধাজনক জিনিসপত্র ঘটবে আর তোর সাথে দেখবি এবার আমি এক জায়গায় সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি রাস্তায় এবার হঠাৎ করে একটি ভ্যান এসে ধাক্কা মারল আমার সাইকেলে ঠিক আছে এবারে সব বান্ধবী বন্ধুরা বলছে যে দেখলি তো তুই একশালিক দেখেছিস সেই কারণে তোর সাথে এটা হলো দেখেছিস তারপরে আমি বললাম ধুস এসব আবার হয় না কি এবারে সবাই মিলে স্কুলে গেলাম সেখানে গিয়ে ওরকম অযথা কারণে আমাকে স্যার বকা বকি করলেন এবারে তখন ওরাও বলছে দেখ এক শালিক দেখলি বলেই তোর আজকে দিনটা খারাপ যাচ্ছে এবার বাড়ি এসেও সেই একই ঘটনা দেখলাম মা অযথায় বকা বকি করছে হেন তেন প্রকারে এটা না সেটা খারাপ হচ্ছে আমার সাথে এবার তখন আমি ভাবলাম ঠিকই বলেছে বান্ধবীরা হয়তো যে একটা শালিক দেখেছি বলেই এরকমটা ঘটেছে আমার সাথে এবারে আমি যাই আমার একটা খারাপ লাগছে মনটা খারাপ যে কী করে দুশালিক দেখা যায় কী করে এরকম মানে এই অবস্থা থেকে বেরোনো যায় তখন আমি আমার বাড়ির ছাদে গিয়ে দেখছি এদিক সেদিই যে কোথায় দুশালিক পাওয়া যায় কোথায় এদিক বাড়ির ছাদে দেখলাম পরের বাড়ির ছাদের দিকে তাকিয়ে দেখলাম কোথাও দুশালিক খুঁজে পাচ্ছি না রাস্তাঘাটে খুঁজলাম এখানে সেখানে খুঁজলাম কোথাও পেলাম না দুশালিক তারপরে ঠিক ভোর সন্ধ্যেবেলা এক জায়গায় দেখলাম দুশালিক দেখলাম দেখে অবশ্যই নিজের মনটা একটু শান্ত হলো ভালো লাগলো যে এবার দুশালিক দেখেছি অবশ্যই হয়তো আমি এবারে আমার সাথে ভালো কিছু করবি কিন্তু আমি না এইসব কুসংস্কার মানতাম না ঠিক পছন্দ করতাম না যে এসব আবার হয় নাকি কিন্তু কোথাও যেন গিয়ে আমরা মানে ঠিক মানে খেটে যায় এরকম কিছু একটা হয়ে যায় কিন্তু যাই হোক না মানলেও নয় এরকম একটা ব্যাপার চলে আসছে একটা রীতি নীতি তাই এই যাই হোক মানি না অবভিয়াসলি আমি এইসব মানি না কিন্তু কোথাও যেন একটা নিজের মনেই খুঁতখুত করে যে নিশ্চয়ই হয়তো তার জন্যেই কিছু হয়েছে এরকম কিছু